পশ্চিম মেদিনীপুর জেলার ইতিহাস বলতে গেলে প্রথমেই আমি বলবো পশ্চিম মেদিনীপুরের আমি যেখানে থাকি আমার এই চন্দ্রকোনা টাউনের খুব প্রাচীন শহর এই চন্দ্রকোনা এই চন্দ্রকোনাতে আছে প্রচুর মন্দির ভাঙ্গা রাজবাড়ি বহুদিন আগেকার সেই আগে যে রাজা থাকতেন চন্দকেতু রাজা সেই চন্দকেতু রাজার ভাঙ্গা রাজবাড়ি এখনো আছে প্রত্যেক বছর আমাদের এখানে ওই চন্দ্রকেনু কেতু রাজার যে বংশধরেরা এখনো আছেন সেই বংশধরেরা এখন এই চন্দ্রকোনা টাউনে থাকেন না তারা থাকে বর্ধমানে তো সেই প্রত্যেক বছর পূষ্যা পুর্ণিমায় ওই চন্দ্রকেতু রাজার বংশধরের যেই হোক একজন এসে এখানে ওই ভাঙা রাজবাড়ির মাথায় ধ্বজা টাঙ্গান এই তখন আমাদের খুব বড়ো অনুষ্ঠান হয় এখানে এছাড়াও এই আমার এই চন্দ্রকোনা টাউনে আছে একটুখানি চন্দকোনা যে টাউন থেকে একটুখানি এগিয়ে গেলেই পলাশ সাপড়ি যাওয়ার রাস্তায় পরে নীল কুঠি আগে নীলকর সাহেবেরা এখানে প্রচুর নীল চাষ করতো আর তারা যে কুঠিতে থাকতো সেই কুঠি এখনো এখানে আছে হয়তো সবই ভগ্ন অবস্থাতে কিন্তু ওগুলোও আমাদের কাছে দর্শনীয় স্থান আর আছে এখানে ফাঁসিডাঙ্গা আমি এখন বলছি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন বা তার আশেপাশের কথা এইগুলো হলো আমার দেখা ফাঁসিডাঙ্গা আগে ব্রিটিশ আমলে ওখানে ফাঁসি দেওয়া হতো এরপরে আসি চ পশ্চিম মেদিনীপুরের কোনো বিশেষ ব্যক্তিত্বর কথা ব্যক্তিত্ব বলতে গেলেই আগেই তো আমাদের মনে আসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই আমাদের পশ্চিম মেদিনীপুরেই জন্মগ্রহন করেছিলেন বীরসিং গ্রামে এখনো ওঁর বাড়ি একদম ভালোভাবে সরকার থেকে খুব ভালোভাবে রাখা আছে এখানে বাইরে থেকে পর্যটকেরা আসেন ওই বাড়ি পরিদর্শন করেন বিদ্যাসাগর মহাশয় যে আমাদের এই পশ্চিম মেদনীপুরেরই এটা আমাদের ভাবতে ভীষণ ভালো লাগে এছাড়াও আছে স্বাধীনতা সংগ্রামী আমাদের ক্ষুদিরাম বসু মহুবনী গ্রামের ক্ষুদিরাম বসুর কথা তো আমরা সকলেই জানি এই ক্ষুদিরাম বসুই ভাবতে অবাক লাগে যে এই আমার পশ্চিম মেদিনীপুরের এই ছেলেটাই একদিন স্বাধীনতা সংগ্রামের জন্য গলায় ফাঁসি উনি বরণ করে নিয়েছিলেন হাসি মুখে আর কি বলবো বলতে গেলে প্রচুর কথা আমি এইখানেই রাখছি